লোকেরা বিয়েতে কনেকে যে সমস্ত উপহারগুলো দেয় তার মধ্যে অন্যতম হল বিভিন্ন অলঙ্কার দেয় যেমন কনের কানের গলার হাতের শাঁখা পলা বাউটি চুর বালা বা গলার নেকলেস চোকার বা গলার চেন এরকম কিছু উপহার দিয়ে থাকে এবার যাদের সামর্থ্য কম থাকে যে কনের বাড়িতে যারা গরিব তারা এই ধরনের উপহারগুলো দিতে পারে না কিন্তু তবুও তার মধ্যে অন্যতম দিয়ে থাকে কানের বা দেখা যাচ্ছে মেয়ের হাতের শাঁখা বা বাউটি বা দেখা যাচ্ছে তার গলার একটা সরু চেন আবার দেখা যাচ্ছে কোনও ঘরে একদমই গরিব সেক্ষেত্রে তারা কানের এবং হাতের শাঁখা পলা এগুলো দিয়ে থাকে তাছাড়া আরও দেখা যাচ্ছে অনেক বড় বড় ঘরে যদি বিয়ে হয় বড় বড় ঘরের মেয়েদের যদি বিয়ে হয় সেক্ষেত্রে তাহলে তাদের যে সমস্ত আসবাবপত্রগুলো দেয় তার মধ্যে হল খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল শোকেস এইসব জিনিসপত্র দিয়ে থাকে যদি কারও সামর্থ্য আরও অনেক বেশি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে ফ্রিজ দিয়ে থাকে বা দেখা যাচ্ছে ঘরে আরও অন্যান্য আসবাবপত্র দিয়ে থাকে বা কোনও দেখা যাচ্ছে কারও যদি অনেক বেশি সম্পত্তি থাকে তাহলে তাদের বিয়েতে জমিও লিখে দেওয়া হয় এবং অনেক বাড়িতে দেখেছি আমি বিয়ের সময় যৌতুক হিসাবে অনেক টাকাও দেওয়া হয়ে থাকে ছেলের বাড়ি থেকে যে সমস্ত টাকা চেয়ে থাকে যদি কেউ চেয়ে থাকে যে তাকে এক লাখ বা দু লাখ বা তিন লাখ টাকা দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে তারা যে তাদের যদি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে তারা ততটা দিয়ে থাকে আবার অনেক ছেলের বাড়ির থেকে দেখা যাচ্ছে কোনও টাকা পয়সা চায় না কিন্তু তাও মেয়ের বাড়ি থেকে খুশি হয়ে তাদেরকে দিয়ে থাকে এছাড়া আমি অনেক জায়গায় আরও দেখেছি যে কোনও কোনও মেয়ের বাবা ছেলের বাড়ি যদি অবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে তার তাহলে তাকে জায়গা কিনে সেখানে বাড়ি ঘর বানিয়ে সব কিছু তৈরি করে দেয় তো যৌতুক অনেক কিছুই হয় বা দেখা যাচ্ছে কেউ ভালোবেসেও তার মেয়ের বিয়েতে অনেক কিছু উপহারও দিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দেখেছি বাইকও দিয়ে থাকে আবার অনেক সময় দেখেছি যদি কারও ভালো অবস্থা থাকে সেক্ষেত্রে তাহলে তাকে চার চাকা কোনও মারুতি বা অন্যান্য ধরনের গাড়িও দিয়ে থাকে এবং আগেকার যুগে দেখতাম বেশিরভাগ গ্রামের দিকে হতো তাদের বিয়েতে সাইকেল দেওয়া হতো এবং রেডিও দেওয়া হতো তো এই সমস্ত প্রচলন এখনও গ্রামের দিকে আছে কোনও বাবার যদি সামর্থ্য কম থাকে তাহলে তাকে সাইকেল বা রেডিও এগুলো দিয়ে থাকে বা ট্রাঙ্ক এবং খাটের সঙ্গে বিছানা বালিশ গদি এগুলো দিয়ে থাকে